বাইকের সবথেকে ভালো বিষয় হলো স্বাধীনতা অন্য কোনও গাড়িতে আপনি ওই স্বাধীনতাটুকু উপলব্ধি করতে পারবেন না এই যে যেখানে খুশি আমি চলে যেতে পারি সে অফরোড হোক অনরোড হোক মাঝখানে যদি অফরোডও থাকে সেখান থেকে আমি বেরিয়ে চলে আসতে পারি মাঝখানে কোনও একটা নদী পড়লে সেই নদীতে আমি খেয়া পারাপার হয়ে আমি সেখান থেকে বাইকটাকে তুলে দিয়ে সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারি এই যে বিষয়টা এই বিষয়টাই হলো বাইকের বাইকিংয়ে সবথেকে বড় মজাদার বিষয় একেবারে সরু একটা পথ যে পথে কোনও মতে একটা মানুষ যেতে পারে সেই পথটাতেও আপনি বেরিয়ে যেতে পারবেন একটা প্রশস্ত একটা হাইওয়ে যে হাইওয়ে দিয়েও আপনি চূড়ান্ত গতিবেগে এগিয়ে যেতে পারবেন আবার এবড়োখেবড়ো একটা রাস্তা সেখান থেকেও আমি আপনি বাইকে যেতে পারবেন আপনাকে কেউ থামাতে পারবে না আপনি এগোবেন যে কোনোভাবে যে কোনোভাবে আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন এই বিষয়টাই বাইকের সঙ্গে জড়িয়ে থাকে এবং এই বাইকের সঙ্গে এই বিষয়টা জড়িয়ে থাকে বলেই আপনি দারুণভাবে একটা স্বাধীনতা অনুভব করবেন এবং এর সঙ্গে সঙ্গে বাইকের কিছুদিন চালানোর পরেই বাইকটা হয়ে যাবে আপনার শরীরের একটা পার্টসের মতো মনে হবে যে এটা আমার শরীরেরই অঙ্গ এই রকম একটা ফিলিংস আপনার ভিতর চলে আসবে